হ্যালো হ্যাঁ আমি বীণাদি বলছি বলুন হ্যাঁ হ্যাঁ বলুন না দিদি আমার কাছে শুধু দইবড়াই আছে আসলে আমি তো এটা আর বেশি দিন তো এটা ইয়ে করিনি এই দইবড়ার ব্যবসাটা যত দিন আমি এটা খুলেছি আমি এতে যে টাকা ইনভেস্ট করেছি এছাড়া আমার কাছে আর আলাদা মানে টাকা নেই যে আমি আরও অন্য অন্য কিছু জিনিস রাখব বুঝতে পেরেছেন হ্যাঁ বলছেই তো আশেপাশে সবাই আসে বলে যে বীণাদি তুমি আরও তো ইডলি ধোসা বা মিষ্টি জাতীয় কোনো কিছু আরও আরও যেন খাট্টা মিঠা মানে যেগুলোকে বলে সেগুলো সব রাখো না হ্যাঁ পাপড়ি চাট আরে এগুলো সব আলুকাবলি কিন্তু আমি বললাম না প্রথমেই যে আসলে এটা হ্যাঁ অনেকটা টাকা লেগেছে এটাতে ইনভেস্ট করেছি আমি আর আমার সেরকম টাকা নেই হ্যাঁ সেক্ষেত্রে আমি পারছি না তো আমি আগামী দিনে চেষ্টা রাখব যে এর থেকে আমি উপার্জন করে কিছু টাকা আয় করে যেন আমি এ সব জিনিসগুলো রাখতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো সঙ্গে সঙ্গে বানাই কারণ মানুষ সবাই তো পয়সা দিয়ে এইটা কিনে খায় কেউ যেন না বলে যে এটা খেয়ে হচ্ছে তোমার ভালো লাগল না বা কারও যে যেটুকুই দাম এর হোক না কেন বিশ টাকাই কি পঞ্চাশ টাকাই কিন্তু সে টাকাটাও যেন তাদের না তারা যেন না বলে যে লস হয়ে গেলো টাকাটা কিনে এমনই খাবার দেবো যেন তাদের সেই খাবারটা খেয়ে যেন তারা তৃপ্তি পায় আমি ওই জন্যই সব কিছু নিজের হাতেই বানাই আমার বাড়িতে আমার ছেলে আছে তো আমার ছেলে আমার হাতে সহযোগিতা করে দেয় তো আমরা দুজনে মিলেই আমরা এই খাবার এটা তৈরি করি আচ্ছা ঠিক আছে চলে আসবেন তাহলে